বাংলা ভাষা অনেকভাবেই সময়ের সাথে বিকশিত হয়েছে অনেক কাল আগে অবধি মানুষ সাধু ভাষাতেই কথা বলত যেখানে ভাষাটা অনেকটা জটিল ছিল এবং শব্দগুলো ছিল খুব কঠিন কিন্তু আমরা এখন অনেকে চলতি ভাষায় কথা বলি যেটা খুবই সহজ সরল এবং সহজে বোঝা যায় বাংলা ভাষা অনেকটা আলাদা হয়েছে এখানে যেমন বলা যায় আমরা যেসব ভারতীয়দের লেখা পড়ছি এখনকার ছাত্রছাত্রীরা সেই কবিদের লেখাই পড়ে চলেছে আমাদের কবিদের যেসব সাহিত্য আমরা দেখেছি বেশিরভাগই বাংলা ভাষায় লেখা তাই বলা যায় বাংলা ভাষা ভারতীয়দের একটা উন্নত সংস্কৃতির মধ্যে পড়ে বাংলা ভাষা এখন কিন্তু এখন অনেক বেশি ছড়িয়ে গেছে ইউনেস্কোতেও বাংলা ভাষাকে মধুর ভাষা বলে খ্যাত করা হয়েছে এই ভাষায় কথা বলে আমি এবং আমাদের রাজ্যের মানুষ খুবই গর্বিত একশো বছর আগে যখন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তখনও কিছু বাংলা ভাষায় অনেকটা ছড়িয়ে পড়ে বাংলা ভাষাটা এখন আরও বেশি ছড়িয়ে গেছে পৃথিবীর অনেক দেশের মানুষই বাংলা ভাষায় কথা বলতে পারে এবং শেখার ইচ্ছে প্রকাশ করে